টেরেস বাগান এবং নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য ওই একটা হল নিয়মিত বাগানে যারা কাজ করে প্রত্যেককেই ঘাস ছিঁড়তে হয় জল দিতে হয় গাছের গোড়াতে খোল দিতে হয় আর টেরেস বাগানে হচ্ছে বড় বড় গাছ থাকে সেখানে নিয়মিত না জল দিলেও হবে কারণ ওই সব বাগানের মধ্যে সব সময় ক্যাকটাস জাতীয় গাছ বেশি দেখা যায় যেই গাছের মধ্যে আমাদের ফুল ফল থাকে না পাতাও থাকে না শুধু গাছ দাঁড়িয়ে থাকে কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ হল কাঁটাযুক্ত গাছ যে গাছের মধ্যে শুধু কাণ্ড রসালো এইসবই থাকে তাই ক্যাকটাস জাতীয় গাছ হল টেরেস গাছ টেরেস বাগান টেরেস বাগানের মধ্যে আর নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য একটাই যে সেখানে নিয়মিত বাগানে যারা বসবাস করে সবুজ উদ্ভিদ গাছে ফল ফুল পাতা দেখা যায় নিয়মিত বাগানের পরিচর্যা করার জন্য অনেক সময় আমাদের সেখানে লগ্নিকরণ করতে হয় লগ্নিকরণের মাধ্যমে গাছের যত্ন নিতে হয় এবং গাছের যত্নের মাধ্যমে গাছের ফুল ফল পাতা ভরে ওঠে আর টেরেস বাগানের নিয়মিত বাগানের পার্থক্য সব সময়ে করা যায় কারণ নিয়মিত বাগান যেইখানে সেখানে প্রতিদিন বাগানের মধ্যে মানুষ বাচ্চা যেমন তৈরি করে সেরকম গাছ পরিচর্যা করা হয় বাচ্চার মতন সেই গাছে বাচ্চার মতো পরিচর্যা করতে হলে প্রত্যেক দিন সপ্তাহ আমাদের চলতে থাকে তো দিনের পর দিন টেরেস বাগান আর এ গাছের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পারি নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য আর টেরেস বাগানের পার্থক্য আমরা অনেক সময়ই বুঝতে পারি যেই পার্থক্যের মধ্যে আমাদের চলে অজস্র অজস্র অজস্র সমাধান সেই সমাধানের মাধ্যমে আমরা নিয়মিত বাগান আর টেরেস বাগানের পার্থক্য খুবই উল্লেখ করে থাকি এই পার্থক্যের মধ্যে আমাদের গড়ে উঠেছে নানা ধরনের জীবনযাত্রা